হ্যাঁ অবশ্যই আমি মাতৃভাষার চেয়ে অন্য ভাষায় অনুবাদিত একটি বই পড়েছি এবং সেটি ইংরাজিতেই সেই বইটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি যেকো আমরা যে কোনো বাঙালি বা বাঙালি জাতির বাইরেও বলতে পারেন তারা সকলেই আমরা এই বইগুলো পড়েছি চোখের বালি একটি অত্যন্ত বিখ্যাত বই যেটি নোবেল পুরস্কারও পেয়েছে এবার যদি আমি বলি অনুবাদের অনুবাদের কথা তো আমি বলব বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করা যায় কিন্তু ইংরাজি থেকে যে বইগুলি বাংলায় অনুবাদ করা হয় তার ঠিকঠাক উচ্চারণ হয় না বা যেগুলো যেই জায়গাগুলোতে যেই শব্দগুলো ব্যবহার দরকার সেগুলো প্র ঠিকঠাক হয় না যেগুলো প্রযোজ্য বা যেগুলো প্রাসঙ্গিক শব্দ হয় সেগুলো সবসময় ব্যবহার করা যায় না যদি কোনো ইংরেজি লেখক বইটি বাংলায় অনুবাদ করেন তাহলে তিনি পুরোপুরি বাংলার যে যেগুলো যথাযথ ওয়ার্ড যেখানে ব্যবহার করা দরকার যে শব্দগুলি সেখানে ব্যবহার করতে পারেন না ফলে পুরো বাক্যটা বা পুরো কথাটা বা যে মনোভাবটা যে অনুভবটা বোঝা যায় সেটা পুরোটাই বদলে যায় তার জন্য আমি বলব অনুবাদের থেকে ভালো আমরা যে কোনো ইংরাজি বই ইংরাজিতেই পড়া উচিত এবং যদি কোনো বাংলা গল্পের হ বই হয় তাহলে সেটা বাংলাতেই পড়া উচিত